কৃষিতে আমার প্রিয় দিক হল কৃষির মাধ্যমে যখন ফসল ঘরে তোলা হয় কারণ এই ফসলের মধ্যে থাকে আমাদের সারা বছরের পরিশ্রম এবং নিস্বার্থ ভালোবাসা যখন এই ফসল ঘরে তোলা হয় তখন আমরা দু এক পয়সার মুখ দেখি এবং আমাদের সংসার চালানোর জন্য যে আমাদের আমদানি সেটি আমরা দেখতে পাই তাই কৃষিতে ফসল তোলা এবং এই ফসলের মাধ্যমে আমরা সকলের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি সকলের ঘরে খাবারের জোগান দিতে পারি তাই কৃষিতে সবচেয়ে ভালো দিক হল যখন আমরা ফসল ঘরে তুলি সেই সময়টা